সবচেয়ে স্মরণীয় ট্রিপ খুবই সাম্প্রতিক সময়ে আমি বৈষ্ণোদেবী গিয়েছিলাম মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে ত্রিকূট পাহাড়ের উপরে ত্রিকূট রানি বলা হয় জম্মু থেকে জম্মুর কাটরা বাস স্ট্যান্ড থেকে আমরা ওটা পায়ে হেঁটে ট্রেক করে উঠেছিলাম ওই পুরো রাস্তাটা প্রায় চোদ্দ কিলোমিটার চোদ্দ থেকে চোদ্দ পয়েন্ট পাঁচ কিলোমিটারের মতো রাস্তা আমরা ট্রেক করে পায়ে হেঁটে উঠেছি এবং সারা রাত ধরে আমরা হেঁটেছি হেঁটে ওখানে পৌঁছেছি মাঝখানে ছ কিমি সাড়ে ছ কিমি পরে অর্ধকুমারী ওখানে অর্ধকুমারীতেও আমরা একটু বিশ্রাম নিয়েছি পথে আমরা অনেক জায়গাতে বিশ্রাম নিয়েছি এবং ওখানে পানীয় জলের বন্দোবস্ত ছিল মাথার উপরে রাস্তাটার পুরো রাস্তাটায় মাথার উপরে শেড ছিল যেটা আমাদেরকে খুবই সাহায্য করেছে আর রাতেরবেলা আমরা উঠেছি তো ওই জন্য আমাদেরকে ওই রোদ দের ঝামেলা কোনো ছিল না তো আমরা খুবই মনোরম আবহাওয়াতে হেঁটে উঠেছি তো এটা খুবই স্মরণীয় ট্রিপ কাটরা বাস স্ট্যান্ডে আমরা কাটরার লোকাল মার্কেটে আমরা কেনাকাটা করেছি ওখানে কাটরা বাস স্ট্যান্ডের কাছেই আমরা একটা হোটেলে ছিলাম ওখানকার খাওয়া দাওয়া ট্রাই করেছি ওখানের নাটস বা বাদাম খুবই বিখ্যাত আমরা কিছু কিনেছি বাদাম কিনেছি আখরোট বাদাম এইগুলো ওখান থেকে আমরা গেছিলাম গাড়িতে করে পাঞ্জাবের স্বর্ণ মন্দির ওয়াঘা বর্ডার ওয়াঘা বর্ডারে বিকেলবেলার দৃশ্যটা খুবই মনোরম ভারত পাকিস্তানের সীমান্ত এবং খুবই খুবই মনোরম জায়গা বিকেলবেলা ওখানে একটা অনুষ্ঠান হয় যেখানে গেটটা খুলে দেওয়া হয় দু দিকেরই ভারতের দিকের এবং পাকিস্তানের দিকে তো ওই অনুষ্ঠানটা আমরা চাক্ষুষ করতে পেরেছি তো খুবই খুবই মজাদার ওখান থেকে আমরা দেখেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দির পাঞ্জাবের স্বর্ণ মন্দির জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেখানে ঘটেছিল সেই জায়াগাটা আমরা দেখেছি তো সেটাও খুব খুবই দর্শনীয় পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে অনেক লোকের ভিড় ছিল তো কিন্তু তাও আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে সেটা দেখেছি ত্রিকূট রানি মাতা বৈষ্ণোদেবী ট্রিপে আর একটা জিনিস আমরা দেখেছি যেটা ভুলে যাচ্ছিলাম বলতে সেটা হচ্ছে বাবা ভইরোনাথ দর্শন তো আমরা ওই জায়গাটা রোপ ওয়েতে করে বৈষ্ণোদেবী থেকে বাবা ভইরোনাথের মন্দিরে দর্শন করেছি এবং ওখান থেকে আমরা ভইরোনাথ দর্শন করে আমরা বৈষ্ণোদেবী টেম্পলে নেমে আবার ওখান থেকে আমরা হেলিকপ্টারে নিচে কাঁপতে কাঁপতে এসেছি তো ফার্স্ট টাইম হেলিকপ্টার সেটা একটা অনন্য অভিজ্ঞতা ওখানে আমরা ঘোড়ার পিঠে চড়ে খানিকটা রাস্তা গিয়েছিলাম সেটাও জীবনের প্রথমবার তো সেটাও একটা খুব অনন্য অভিজ্ঞতা আর স্বর্ণ মন্দির খুবই সুন্দর খুবই মনোরম ওয়াঘা বর্ডার জালিয়ানওয়ালাবাগের জায়গাটা অনেক পুরনো স্মৃতি আমরা ইতিহাস বইয়ের পাতায় পড়েছি অনেক কিছু ছোটবেলাতে সেটা চাক্ষুষ করতে পেরে খুবই ভালো লেগেছে তাই এটা আমার খুবই খুবই স্মরণীয় একটা ট্রিপ ছিল